আমি গান যদি আমাকে চুজ করতে হয় শাস্ত্রীয় সমসাময়িকের মধ্যে আমি সবার সবাইকেই পছন্দ মানে সিলেক্ট করবো কারণ শাস্ত্রীয় সঙ্গীতটা আমার একটু কঠিন আমার কাছে মনে হয় আর সমসাময়িটা তখন মানে সমসাময়িকটা আমার কাছে একটু ইজি লাগে মানে আমার বেশি মানে খাটতে হয় না মানে খাটটারও নয় মানে আমার ভালো হয় সব সময় গ যেটাও পাই আমি কারণ যখন যেরকম সিচুয়েশান হয় যখন যেরকম সিচুয়েশান দেওয়া হয় এই সিচুয়েশানে এরকম গান গাইতে হবে তো সেটাই আমার কাছে বেশি আমি আমার আমি বেশি দক্ষতা সেই জিনিসটাই শাস্ত্রীয় গান সঙ্গীত মানে পারি না তা না পারি বাট আমার অতটা ভালো লাগে না আমাকে সমসাময়িক যে গানটা হয় কারণ মানে দেখ যখন যেই সিচুয়েশান আসবে তো আপনি আমার আমার দ্বারা সেই অটোম্যাটিকই সেই সিচুয়েশান আমি গান গাইতে পারি য যখন সেটা সিচুয়েশানটা দুঃখর হোক তখন সে দুঃখর সঙ্গীত গাইতে পারি যদি সেটা খুব আনন্দের আনন্দের মুহূর্ত হয় তো আনন্দেরও গান তখন আমি গাইতে পারি তো সেলিব্রেশনের গান হলে তখন সেলিব্রেশনেও গান গাই তো এরকমই যে যখন যেরকম সিচুয়েশান হয় তো আমি সের সেই সিচুয়েশান অনুযায়ী গান গাইতে বেশি পছন্দ করি আমার কাছে ওটাই মানে ভালো হয় আর কি আর স্বাস্থ্যের সংগীতটাও আমি চেষ্টা করছি কেন আমার ওটাও আমি নিজের লেভেলে আনতে পারি তো এখন তো চেষ্টা চলছে তো আমাকে যদি বলা হয় শাস্ত্রীয় আর সঙ্গীত সমসাময়িক আমাদের ও কোনটা আমার কাছে পছন্দ তো আমি সমসামায়িকটাকেই বেছে নেবো